আমি কিছু জায়গার নাম বলছি সেগুলি হলো ঘাগরা আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কলকাতা মি মিপুর বোন চুকামারি হাওড়া হাবড়া শীতলকুচি বনগাঁ সুন্দরবন কালচিনি দিনহাটা কুন্ডিবাড়ি সেবক নিমতি পাইটকাপাড়া যাদবপুর আসাম মরিচবাড়ি আনারসবাড়ি আদাবড়ি হোল্টা চকচকা ভাটি বাড়ি সলসলা বাড়ি সূর্যনগর শান্তিনগর বেলতলা অরবিন্দনগর লিচুতলা হর্তুকি তলা উদান বিদান মাধবপুর মা ইট খোলা হাটখোলা বারোবিশা ধুপগুড়ি ধুবড়ী গাঢ়পাড়া গোয়ালপাড়া রাজাভাতখাওয়া রুইমারি পুটিমারি চিংমারি শিঙ্গিমারি মাগুর মাড়ি দুর্গাপুর ইসলামপুর বারো বিশা দলগাঁও দমনপুর জটেশ্বর মেঘালয় সাত কোদালি পরোর পাড় জিতপুর ইত্যাদি